হ্যালো কে বলছেন হ্যাঁ এস বি আই ব্যাংকে কাজ করি বলুন কীভাবে আপনাকে হেল্প করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন অ্যাকাউন্ট খুলতে চাইছেন হ্যাঁ হ্যাঁ চলে আসবেন যে কোনোদিন রবিবার ছাড়া যে কোনোদিন আসলেই আমি খুলে দেবো ওটা ওটা কোনো ব্যাপার না নয় ওটার জন্য লাগবে হচ্ছে ওই আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আর এক কপি ছবি আর আপনি যেহেতু বইটা খুলবেন তার জন্য পাঁচশো টাকা হ্যাঁ অবশ্যই জেরক্স অবশ্যই জেরক্সটা আনতে হবে জেরক্স ছাড়া তো হবে না ওগুলো তো আপনাকে দিয়ে দিতে ওই কপিগুলো দিয়ে একটা ফর্ম দেবো সেটা ফিল আপ করে আপনি দেবেন জমা তাহলেই হবে আর কিছু লাগবে না ফটোটা এক কপি আনলেই হবে পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে ওটা হ্যাঁ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে যে কোনো দিন যে কোনো সময় আসবেন শুধু রবিবার ছাড়া এটা মনে রাখবেন সবসময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাল তো খোলা থাকবে ব্যাংক অনেক কিছুই লোনের সুবিধা পেতে পারেন বার্ষিক একটাভাবে লোন দেওয়া হয় প্রতি বছর ওই লোন আপনি যদি ঠিকমতো সময় মতো শোধ করতে পারেন তখন ওটা সাবসিডি পাবেন ওটাতে অনেক ছাড় পাবেন এগুলো তো থাকতেই থাকে কিন্তু আপনাকে ভাবতে হবে প্রথমে যে আপনি সময়মতো শোধ করছেন ওটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবেন কিন্তু ওটা বাইক নেওয়ার জন্য আপনাকে ওই মাসে মাসে ই এম আই কাটাতে হবে না ওখানে তো আপনার অ্যাকাউন্টে কিছু টাকা রাখতে হবে যেটা প্রতি মাসে ওরা ওখান থেকে কেটে নেবে এভাবে লোনটা আপনি পাবেন আমার কাছ থেকে লোনটা নিয়ে ওখানে জমা দিয়ে দেবেন ব্যস তাহলেই হবে হ্যাঁ অবশ্যই ফাঁকা থাকব আপনি ওগুলো আরেকটা কথা বলে দিচ্ছি শুনুন যদি চেক হিসাবে নিতে চান ব্যাঙ্কের বই তাহলে কিন্তু আপনাকে দুহাজার টাকা রাখতে হবে বইয়ে যদি চেক সিস্টেম করতে চান কারণ চেকে তো ওই পাঁচশো টাকা রাখা যায় না শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার জন্য পাঁচশো টাকা রাখা যায় আর আদার্স কোনো কিছুতে যায় না আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে ঠিক আছে